গ্রাম অঞ্চলের মানুষরা কৃষির ওপর নির্ভরশীল কৃষিকে আঁকড়েই তাদের জীবনযাপন তাই কৃষি শিল্পীকে আমি খুব বেশি সমর্থন করি এবং তাদের ব্যাবসা সম্পর্কেও চিন্তাভাবনা করি বর্তমানে কৃষকরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে তাদের উৎপন্ন ফসল সরকার নিজে কিনে গুদাম ঘরে সঞ্চিত করে রাখে সেখান থেকে ব্যাবসাদাররা সেই মাল কেনা বেচা করছে এমনকি প্রাণী সম্পদ যেমন গরু ছাগল ভেড়া মোষ হাঁস মুরগি প্রভৃতি পশুপালন করে থাকে তারা সেই সব সংরক্ষণ করার ব্যাবস্থাও সরকার করে থাকে